পশ্চিম মেদিনীপুরে অনেক বড় বড় স্টেডিয়াম আছে অনেক ছোট ছোট মাঠ আছে বড় বড় স্টেডিয়ামে ক্রিকেট খেলা হয় কাবাডি খেলা হয় ফুটবল খেলা হয় এছাড়াও এইখানে অনেক বড় বড় সিনেমা হল আছে যেমন পূজা সিনেমা হল এছাড়া এইখানে অনেক অনুষ্ঠানও হয় আবৃত্তিও হয় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে মিলিত হয়